আমার রান্না রান্না তো আমাদের মহিলাদেরকে বাড়িতে করতেই হয় কেননা রান্না না করলে খাবো কি সেইজন্য রান্নাকে কখনও শখ রান্নাটা আমার শখ হিসাবেই আছে কখনও সেটাকে পেশা হিসাবে নেব সেটা এখনও পর্যন্ত ভাবিনি জাস্ট শুধু বাড়ি পরিবারের লোকজন এবং কিছু আত্মীয়স্বজন যাতে সুস্বাদু খাবার পায় সেই জন্যই আমি রান্নাটা শখ করে করি এবং বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষাও করি রান্না নিয়ে যাতে একটু ভালো সুস্বাদু রান্না করতে পারি এবং নিজের জিভের স্বাদ আস্বাদন করতে পারি